আমি একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা কৌটো কিনেছিলাম দোকানদার বলেছিল জিনিসটা ভালো হবে আমাদের পাশের এই বাজার থেকেই কিনেছিলাম দোকানদার বলেছিল এয়ার টাইট হবে কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কিছু দিন ব্যবহার করার পর ঢাকনাটা তো আটকাচ্ছেই না আর খাবার রাখলে কিছুক্ষণ পর দিয়ে এর ভিতর দিয়ে একটা গন্ধ বের হচ্ছে কেমন আর রংটাও কেমন চটে চটে যাচ্ছে কোয়ালিটিটাও ততটা ভালো নয় কিনে একেবারেই আমি ঠকে গিয়েছি এখন যত দিন যাচ্ছে দেখছি কৌটোটার ভিতর থেকে একটা কেমন এক ধরনের গন্ধ বের হচ্ছে খাবারটা কিরম হয়ে যাচ্ছে আর কৌটোটা ঠিকঠাক আটকাচ্ছে না আলগা যাচ্ছে হাওয়া ঢুকে যাচ্ছে সুতরাং কৌটোটা একদমই প্লাস্টিকের কৌটোটা একদমই ভালো হয়নি আর কোয়ালিটিটা মনে হচ্ছে তো একদমই ভালো না কারণ এর মধ্যে কিছু দিন হল বেশ পনেরো দিনের মধ্যেই যে এত তাড়াতাড়ি একটা প্লাস্টিকের কৌটো খারাপ হয়ে যেতে পারে তা আমার জানা ছিল না বাজার থেকে নিয়ে আমি সম্পূর্ণ ঠকে গেলাম দোকানদারের কথাটা শুনে দোকানদার আমাকে কথা দিয়েছিল জিনিসটা ভালো হবে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি জিনিসটা একদম মোটেই ভালো হয়নি আর কোয়ালিটা তো একদমই ভালো নয়